আমাদের রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ইলেকট্রিক গ্রাইন্ডার হিটার মিক্সচার মেশিন গ্যাস সিলিন্ডার তো বটেই ওটা তো সবাইকার বাড়িতে এখন থাকে তো এইসব জিনিসপত্র বা এইসব যন্ত্রপাতি আবিষ্কার হয়ে বা আমাদের বাড়িতে আমরা যখন কিনে আনি বা কে ব্যবহার করি আগেকার দিনের থেকে অনেকটাই উপকার হয়েছে এটা অনস্বীকার্য কারণ আগেকার দিনে সবই হাতের মাধ্যমে মানুষ শক্তি প্রয়োগ করে বিভিন্ন মশলা বলুন বিভিন্ন শাক সবজি রান্না বা বিভিন্ন জিনিসের রান্না সব হাতের মাধ্যেম করতে হতো যেমন আগেকার মানুষজন কী করে শিল নোড়াতে পিঁয়াজ আদা টাদা এটে সব বেটে হাতের শক্তি প্রয়োগ করে সেগুলোকে করতে করতো দিয়ে সবজিতে দিয়েও সবজি শাক সবজি তৈরি করতো এখনকার দিনে ওই মিক্সচার মেশিন আবিষ্কার হয়ে সেটাতে দিয়ে দিচ্ছে কারেন্টের সুইচ লাগিয়ে দিলো আর সুইচ টিপে দিলো তো হয়ে গেলো মিক্সচার তারপর দিয়ে দিয়ে সবজি হয়ে গেলো আগে আগেকার মানুষ কাঠের সাহায্যে এখনো গ্রাম অঞ্চলে আছে অনেকেই কাঠের সাহায্যে করে তো আগে কাঠের সাহায্যে কিম্বা কয়লার সাহায্যে কিম্বা আবার বিভিন্ন সারের ঘুঁটে সার যে রান্না তৈরি করি মানে জীবনযাপন চালাতো এখন গ্যাস সিলিন্ডার তো বটেই আবার অনেক মানে বৈদ্যুতিক সাহায্যে বৈদ্যুতিক মেশিন তারপর কারেন্টের সাহায্যে ইলেকট্রিকের সাহায্যে অনেকেই সব যন্ত্রপাতি কিনে সেই সব কাজ ছেড়ে দিয়ে এখন ইলেকট্রিকের সাহায্যে রান্না করছি মানুষ অনেকটাই উপকৃত হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে আবারও ভবিষ্যতে আবার নতুন নতুন যন্ত্রপাতি তৈরির ফলে ও মানে কি বলবো আবার মানুষ ভালোভাবে ব্যবহার করবে ভালোভাবে মানুষের কষ্ট কম হবে এসবেই কারেন্টের বাইরে ইলেকট্রিকের চেষ্টায় সব উন্নতি সাধন হয়েছে আমাদের রান্নাঘরের যেসব জিনিসপত্তর কথা বললাম সেই সব জিনিসপত্র খুবই আমাদের সহযোগিতা করে এমনকি সহযোগিতা এতটাই করে যে আমাদের ঘরের যারা রান্নার সঙ্গে যুক্ত তাদেরকে অনেকটাই সুবিধা দেয় এতে আমাদের খুব মানে কষ্টও কম হয় খরচ যদিও হয় সেটা কারেন্টের মধ্যে কারেন্টের বিলটা লাগে তাছাড়া আর সেরকম কিছু সমস্যা হয় নি তবে এসবে আরো যদি উন্নতমানের জিনিস তৈরি হয় অনেক অনেকেই ও সারা ভারতবর্ষের মানুষ উপকৃত হবেন এতে মানুষ আরো ভালোভাবে জীবনযাপন করতে পারবে এমনকি রান্নার সঙ্গে যুক্ত মানুষরাও আরো ভালোভাবে রান্না কাজে ভালোভাবে করতে পারবে